হ্যাঁ স্যার বলছি হ্যাঁ বলুন ওইটা তো ওটা তো মার্চ মাসে হবে মার্চ মাসের পনেরো তারিখে কেন ঘরে কি বলে না কিন্তু আমাদের তো স্কুলে তো বলে দেওয়া আছে যে প্রিপারেশান নেওয়া হচ্ছে রুটিনও আর কদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে কারণ বলেও তো দেওয়া হয়েছে যে পনেরো তারিখের মধ্যে এক্সাম স্টার্ট হবে তাহলে এবার দেখুন কোশ্চেন তো দেওয়াই হচ্ছে পড়ানোও হচ্ছে ইম্পরটেন্ট কোশ্চেনও লিখে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে বোর্ডে দিয়ে দেওয়া হচ্ছে সবই তো দিয়ে দেওয়া হচ্ছে যে এইটার মধ্যে এইটা করে গেলে এইটা পেয়ে যাবে এরকম ব্যাপার বলেও দেওয়া হচ্ছে সেগুলোকে রিভাইসও করতে দেওয়া হচ্ছে কেন ঘরেতে পড়ে না স্কুলে তো সব সময় নজরের মধ্যেই থাকে কোথাও বাইরে তো দেওয়া হয় না কারণ বাচ্চা এখন আপনারাই দেখুন পড়াশোনা তো হ্যাঁ ওই অনিক বলে ছেলেটা তো পড়াশোনাতেও ভালোই করছিলো আগে এখন দেখছি কম করছে হয়তো যা হোক কিছু প্রবলেম হয়েছে কিন্তু কিন্তু ও তো আগে তো ভালোই পড়াশোনা করতো মনে হয়েছিলো যে ঘরের গাইডেই ছিলো এখন মনে হচ্ছে একটু মানে পড়াশোনাটা কম করছে আর কি খারাপের দিকে যাচ্ছে আমাদের তো স্কুলের সব শিক্ষকদেরকেই বলা আছে সব ছাত্রদের উপর নজর রাখতে আমরাও নজর দিচ্ছি সেই রকমই পড়াশোনাও ভালোই হচ্ছে সাজেশান সবই দেওয়া হচ্ছে পড়াশোনা সব ধরে ধরে পড়ানো হচ্ছে এবারে ঘরে দেখুন পড়তে বসছে না বসে নি এরকম ব্যাপারও হতে পারে খেলাধুলার প্রতি একটু বেশিই ইন্টারেস্ট হয়তো দেখুন

ঠিক আছে আপনি কথা বলবেন আপনাদের সাথে হ্যাঁ আপনি স্কুলে আসবেন সব ব্যাপারে বিষয়ে বলে যাবেন দেখে রাখবো আমরাও